আমি যখন মাছ ধরতে যাই তখন আমি অবশ্যই বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করি যেমন মাছ ধরার জন্য অন্যতম উন্নত মানের টোপ ছাড়া ছিপ নেট ইত্যাদি নিয়ে যাই কয়েক বছর আগে এগুলো ব্যবহার হতো না যেমন আগে মানুষেরা সাধারণত কষি দিয়ে কিছু পিঁপড়ের ডিম ইত্যাদি দিয়ে মাছ ধরত কিন্তু এখন দিন দিন উন্নত হচ্ছে নানান ধরনের

মানের সরঞ্জাম ব্যবহার হয়